আমি নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু ক্যাব ডাইভারকে আমাকে ফোন করে এখনই জানাতে হবে কারণ আমি যেই স্থানে তাকে আসতে বলেছিলাম সেই স্থানে আসতে হবে না তার পরের স্টপেজে আসতে হবে কারণ আমি সেই স্থান পরিবর্তন করেছি একটা কারণে কারণ সেই স্থানে আমার একটা কিছু সমস্যা ছিলো এবং তার পরবর্তী স্থানে আমাকে আমার কাকু ডেকেছিলো কিছু কারণে আমি তাই কোনো কাজের কারণে ডেকেছিলো তাই আমি গিয়েছিলাম সেই স্থানে সেই স্থানে যাওয়ার পর আমি আবার পুনরায় ব্যাকে কেন আসব সেই জন্য আমি পুনরায় ক্যাব ডাইভারকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যাতে সে ওই যেই জায়গাটায় আমার ঠিকানা দেওয়া ছিলো ওই জায়গার থেকে যে জায়গা থেকে আমাকে তুলে নিয়ে যেতে আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সেই জায়গায় যেন না পৌঁছায় তার পরের স্টপেজ যেটা আছে আমি তাকে ঠিকানাটা জানিয়ে দেবো এবং ঠিকানাটা থেকে বলে দেবো যাতে সেই জায়গায় পৌঁছে আমাকে তুলে নিয়ে গিয়ে আমার গন্তব্যে যেন আমাকে পৌঁছে দিতে পারে